আমাদের এখানে আসন তৈরি হয় পুতুল তৈরি হয় আমরা সোয়েটার বোনানো শেখাই ইত্যাদি কাজ হয় হ্যাঁ আমাদের কাছে এসে আপনারা শিখতে পারেন আমাদের এখানে ট্রেনিং হয় যেখানে এসবগুলি এইগুলোকে শেখানো হয় হ্যাঁ ফ্রি পয়সাতেই করানো হয় এগুলোকে হ্যাঁ আপনি ট্রেনিং নিয়ে বাড়িতে নিজে তৈরি করতে পারেন না এর জন্য কোনও টাকা দিতে হয় না আমাদের এখানে ফ্রিতেই শে ট্রেনিংটা দেওয়া হয় আর এই জিনিসগুলোর আপনি যদি তৈরি করে তৈরি করা শিখতে পারেন তো এইগুলোকে পরবর্তীকালে তৈরি করে আপনি স্টল কোনও রকম স্টল দিয়ে টাকা উপার্জন করতে পারেন

এখন হাতের জিনিসের চাহিদা তো খুব বেশি না এই যেমন শাড়ির ওপরে কা ডিজাইন করতে হয় সেসব কাজ থালা তৈরি